খেলা মানুষের শারীরিক দিক থেকেই যে সুস্থতাগুলি বজায় রাখে সেগুলি হল মানুষের মোটা জনিত যে রোগ তা দৌড়ানোর মাধ্যমে কমে যায় এবং থাইরয়েড মানুষের কমে যায় মানুষের অঙ্গ প্রতাঙ্গ সতেজ থাকে মানুষ আরও বিভিন্ন রকম ভালোভাবে কাজ করতে পারে মানসিক দিক থেকে খেলাধুলার মাধ্যমে শান্তি পাওয়া যায় যেমন চেস খেললে লুডো খেললে মানুষের ব্রেনের বৃদ্ধি ঘটে ব্রেনের প্রকাশ ঘটে যেখানে মানসিক শান্তি মানুষ খেলাধুলার মাধ্যমে পেয়ে থাকে মানসিক দিক থেকে খেলাধুলার মাধ্যমে যে শান্তিগুলো হয় সেগুলো মানসিক দিকে কোনো প্রবলেম হয়ে থাকেনা যেখানে মানুষ খেলাধুলোর মাধ্যমে বিভিন্ন শারীরিক উপকার ও মানসিক উপকার পেয়ে থাকে